পোলট্রির কিছু সাধারণ রোগ হলো রোগ হলো বার্ড ফ্লু তাদের সর্দি জ্বর হওয়া এগুলোই হলো তাদের সাধারণ রোগ তাদেরকে সুস্থ রাখতে হলে সময় মতো তাদের ভ্যাকসিন দেওয়া দরকার তাদের থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার এবং তাদেরকে রাখতে হলে একটা পরিষ্কার ঘর দরকার ঘরের মধ্যে কাঠের গুঁড়ো এবং চুন দিয়ে রাখতে হবে গরমের সময় হলে ফ্যান লাইট দিয়ে রাখতে হবে আর ঠান্ডা সময় হলে শুধু লাইট দিয়ে রাখতে হবে পোলট্রি খুবই সূক্ষ্ম একটি জিনিস আর এটি খুবই প্রচলিত এখন এখন সবাই পোলট্রির প্রতি খুবই আগ্রহ আর এই আগ্রহের জন্য পোলট্রিকে সুস্থ রাখা খুব দরকার প্রতি সপ্তাহে পোলট্রিকে ভ্যাকসিন দেওয়াটা খুবই দরকার তাদের বৃদ্ধির জন্য এবং পোলট্রিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় কীভাবে সেদিকে আমাদের সচরাচর দৃষ্টি রাখা খুবই দরকার নাহলে পোলট্রি অসুস্থ হয়ে যেতে পারে